আমার পছন্দের জায়গা সমুদ্র নদী বিশেষ করে দীঘা পুরী এইগুলো আমার খুবই পছন্দের জায়গা কারণ এই সব জায়গায় গেলে অনেক লোক পর্যটকদের দেখা যায় অনেক লোক নদীতে স্নান করছে ঢেউ পুরীর নদীতে স্নান করছে পুরীর মন্দির আছে জগন্নাথ মন্দিরে দর্শন করা যায় সেখানে আরও অনেক রকম মন্দির আছে একটু ক্যাব বুক করে হোক আর গাড়ি ভাড়া করে সেখানে ঘুরে ঘুরে দেখা যায় আর কিছু দিন অন্তর অন্তর তো দীঘায় যাওয়া যায় দীঘাতেও গেলে মনটা কিছুদিন ভালো থাকে কারণ সাংসারিক ক্ষেত্রে সংসারের অনেক রকম ঝামেলা পোহাতে হয় মনটা মাঝেসাঝেই খারাপ হয়ে যায় সেই কারণে একটু নদী বা পাহাড়ের দিকে ঘুরতে গেলে মনটা খুবই ভালো লাগে নদীতে গেলে নদীতে স্নান করলাম নদীর পুরীতে বা দীঘাতে ঢেউ খেলাম একটু স্নান করলাম ঘুরলাম অনেকজন লোকজনের সঙ্গে কথা বললাম কিছু ফটো পোস্ট করলাম এইগুলোতে মনটা অনেকটাই ভালো হয়ে যায় আর এই কারণে এই সব জায়গাগুলো যেতেও খুব ভালো লাগে এমন কিছু টাকা পয়সারও খরচা হয় না ধারে কাছে আছে এই কারণে এই সব জায়গাগুলো যাওয়া যায় আর এইগুলো যেতে আমি খুব পছন্দ করি